নতুন রেসিপি আমি সাধারণত ইউটিউব থেকে দেখি আমার যদি কোনো কিছু বানাতে ইচ্ছে করে তো আমি ফটাফট ফোনটা নেবো ইউটিউবটা খুলবো ইউটিউবের যে কোনো একটা চ্যানেল খুলে সেখান থেকে আমি যে রান্নাটা আমি বানাতে চাইছি সেই রান্নাটা খুলে আমি সেই রান্নাটা তৈরি করতে চাই করেও নিই কারণ ফোনটা সাইডে রাখলে দেখে দেখে করতে সুবিধাটা বেশি হয় রান্নাটা করতে এছাড়াও আমি টিভি শো দেখি জি বাংলার রান্নাঘর তো আমার বিকেল টাইমটা লেগেই থাকে আমি আমার পরিবারের সবাই দেখি সেটা তো সেখানে যদি কোনো রান্না আমার ভালো লাগে কোনো নতুন রান্না আমার যেটা আমি জানি না সেটা যদি ওখানে হয় তো সেরকম রান্না আমি বাড়িতে চেষ্টা করতে মানে চেষ্টা করি নিজে নিজে তৈরি করার যে কিরকম হলো জিনিসটা তৈরি করতে তো এইভাবে আমি আমার রান্নার প্রক্রিয়াগুলো চালিয়ে যাই এছাড়া আমার নিজের একটা ইচ্ছে আছে যে আমি যে রান্নাগুলো করতে ভালোবাসি সেই রান্নাগুলো বাইরের খাওয়াতে মানে একটা হোটেল বা অন্য কিছু খুলতে এটা আমার বরাবরই স্বপ্ন কিন্তু কবে ফিল আপ করবো মানে কবে পূর্ণ হবে আমি জানি না তো আমি এটা করতে চাই এছাড়া রান্নার ভিডিয়ো আমি কিছু সেভ করে রাখি যাতে আমি পরে সেগুলো দেখতে পাই তো এইভাবেই আমি রান্নাটা চালাই